পশু কেনা থেকে শেষ পর্যন্ত যদি বলতে চাই তবে আমার একটা ঘটনা শুনুন আমি একটা ছোট্টো ছাগল কিনেছিলাম সে মায়ের ছেড়ে চলে এসেছিল তাকে দুধ কিনে আমাকে খাওয়াতে হচ্ছে তা দুধ কিনে কিছু দিন খাওয়ালাম তার পরে তার কাছে ছোটো ছোটো ওই গাছের পাতা কচি কচি পাতা ছোটো ছোটো ঘাসের টুকরো এই সব দিয়ে তাকে একটু একটু করে বড় করলাম তারপর ঠিক যখন সে অনেক বয়স হয়ে গেলো বয়স্ক মতন বড় হয়ে যেতে লাগল তখন সেইটাকে আমি সাত হাজার টাকা বিক্রি করে টাকা নিয়েছি